প্রতিদিনের কথোপকথনে ব্যবহৃত ও ভাষা যেমন আমরা আগে সাধু ভাষায় কথা বলতাম কিন্তু এখন চলতি ভাষা বাংলা ভাষা হয়েছে তো বাংলা ভাষার মধ্যে এখন ইংলিশ হিন্দিটা থেকেই থাকে কিন্তু তবু তার মধ্যে যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা তো আমরা বাংলা ভাষাতেই কথা বলে থাকি যেমন বাংলা ভাষায় আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি কিছু বলেই থাকি আমরা প্রতিদিনের কথাতে বলেই থাকি যেমন কুকুরের পেটে ঘি সহ্য হয় না কথায় কথায় আমরা মানুষকে বলেই থাকি যখন কোনো মানুষ দেখি কোনো ভালো ভালো কাজটা যেটা নিচ্ছে না ভালো কথাটা শুনছে না তখন আমরা বলে থাকি যে কুকুরের পেটে ঘি সহ্য হয় না এরকমভাবে আমরা অনেক বলেই থাকি এরকম চলতি কথা যেটা আমাদের প্রতিনিয়ত বাংলা ভাষার মাধ্যমে চলতে থাকে